আমার মাছ ধরার নেশা খুব আমি কিছু ওকেশান হলেই এই বঁড়শি কাঁটা ছিপ নিয়ে মাছ ধরতে চলে যাই আমাদের পুকুরে প্রায়ই এই সিজনালি মাছ ধরে থাকি তবে আমাদের পুকুরের মাছগুলো কিন্তু খুব একটা বড়ো নয় পাঁচশো বা ছশো ওজনের এই টাইপের রুই কাতলা মৃগেল এই টাইপের মাছগুলো আমি ধরি কিন্তু আমরা একটা দু হাজার তেইশ সালে একটা প্রোগ্রাম করেছিলাম বেশ কিছু বন্ধু বান্ধব নিয়ে আমরা একটা দিঘিতে মাছ ধরতে গিয়েছিলাম তো সেই দিঘির কিন্তু পঞ্চায়েতের আন্ডারে দিঘি লিজ নিয়ে একজন চাষ করেন তাকে বলে আমরা সেখানে একটা অ্যাপয়েনমেন্ট ঠিক করি তো সেখানে আমরা যথারীতি চার জন বন্ধু মাছ ধরতে যাই চারটে হুইল নিয়ে তো আমাদের সঙ্গে যে রঞ্জিত বলে বন্ধু ছিলো সে প্রথম টোপেই একটা মোটামোটি কাতলা সাতশো থেকে আটশো ওজন হবে এই টাইপের একটা মাছ ধরে দীর্ঘ দিন ধরে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরে আমার হটাৎ করে দেখা গেলো বঁড়শিতে কোনো মাছ ধরেছে প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করার পর আমাদের যে ফতনা ছিলো বঁড়শির যে আমরা ফতনা লাগাই সেই ফতনা জলে ডুবিয়ে নিয়েছিলো তারপর যখনই আমরা ঐ খ্যাজ মারি তখনই দেখি বিশাল আকার আয়তকার একটা কাতলা মাছ ধরা পড়েছে তো দীর্ঘ সময় ধরে সেটা জলের মধ্যে খেলাতে খেলাতে আমরা আস্তে আস্তে তাকে পাড়ে তুলি চার জন বন্ধু মিলে এবং সেই মাছটাকে তোলার পর আমরা যা দেখেছিলাম ওজন করে সেটা হয়েছিলো প্রায় চোদ্দো কিলো ওজনের মাছ